বিনোদন কার্যক্রম এখানে কাছাকাছি সবচেয়ে আমাদের ক্যানিংয়ে আছে ওখানে একটা স্টেডিয়াম আছে যেখানে বছরে দুবার তিনবার বড়ো বড়ো খেলা হয় তাছাড়াও সিনেমা হল আছে আর রেস্টুরেন্ট তো আছেই পার্ক আছে ক্যানিংয়ে শপিং মলও ক্যানিংয়ে আছে তো আমরা হ্যাঁ এই এলাকায় এইগুলো থাকাতে আমাদের আরো খুব ভালো হয়েছে আমরা যখন তখন যে কোনো সময়ে আমরা এই আনন্দগুলো উপভোগ করি